খেলাতে জিত হার আমাদের আমাদের মেনে নিতে হবে কিন্তু কিছু কিছু হার থাকে সেগুলো আমরা মেনে নিতে পারি না বা কিছু জিত থাকে সেটি একটুতেই মানে খাতা পালটি দেওয়ার মতো সেই জিতগুলো যে দীর্ঘদিন ধরে মনে রেখে দেয় যেমন আমাদের সাথে একবার হয়েছিলো আমরা ফুটবল টিমে আমরা যুক্ত ছিলাম তো আমরা আমরা বহুত দূরে খেলতে গেছিলাম জায়গাটির নাম হলো ধনেখালি সেখানে আমাদের টিম হয়েছিলো ষোলোটা টিমে খেলা হয়েছিলো সেখানে আমরা ভালো পারফরমেন্স করি আমাদের পারফরমেন্স খেলতে খেলতে আমরা বিভিন্ন রকম রেফারি দিয়ে আপনার ব্যাকি দিয়ে আমাদের কিছু টিম দিয়ে কিছু হতো সেগুলো আমরা নিজেদেরকে আন্ডারস্ট্যান্ড করে নিতাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে অপোজিশন যে সব টিম থাকতো তাদের যে সব আপনার ওদের ভুল যেগুলো আমরা ওদেরকে বলা হতো যে পায়টা ঠিক কর তো ওরা সেই মতো নিজেদেরকে ঠিক করতো এবং কিছু জন থাকতো তারা খুবই রাগ দেখাতো এবং ফাউলও করতো সেগুলো আমাদের খুবই খারাপ লাগতো তো আপনার কিছু জিনিস আমাদের ওইভাবে যে জিত হয় সেটা কষ্টর সাথে যে জিতটা হয় সেটা খুবই আনন্দ হয় এবং সারাক্ষণ মানে এতো কষ্ট করার পরও যদি কোনো একটু ভুলের জন্য হার হয়ে যায় সেই হারটা মনে হয় না যে আমরা হেরে গেছি ওটা জিতেই পরিণত হয় তো কিছু ভুলবশত কিছু সিদ্ধান্ততে তাও যে হারগুলো হয় সেগুলো মেনে নেওয়া খুবই অসম্ভব ব্যাপার থাকে আবার কিছু কিছু পয়েন্টের জন্য জিত যেগুলো হয় সেগুলো মানে অতিরিক্তভাবে আনন্দ করতে পারি ভালোও লাগে বিভিন্ন সময়ে দেখা যায় যেমন টিভির ক্ষেত্রে দেখা যায় যে ক্রিকেটে যে আপনার কি এক বলে দু রান দরকার বা তিন বলে চার রান দরকার তো একটা বল ডট হয়ে গেলে সেক্ষেত্রে তোমার